বই ছাড়া আমি সংবাদপত্র পড়তে বেশ ভালোবাসি এ ছাড়া নতুন কোনো সংলাপ হল বা ছোট ছোট গল্প এগুলো কিন্তু পড়তে আমি বেশ ভালোবাসি আবার কোনো আর্টিকেল সেগুলো পড়তেও বেশ ভালোবাসি ব্লগ সংবাদপত্র পড়ে আমি কিন্তু সেগুলো পড়ে সেখান থেকে কিছু ছবি কালেক্ট করে বা ছোট ছোট নোট কালেক্ট করে রাখি